আমার পছন্দের ভালোভাবে বেড়ে ওঠা ফুল গাছের মধ্যে আছে প্রথম গোলাপ ফুল কারণ গোলাপ ফুল হচ্ছে এমন একটা ফুল যাতে যেটা হচ্ছে খুব সবারই খুব পছন্দের এবং আমারও ওটা খুব পছন্দের আমি এক সময় আমি গোলাপ ফুলের একবার চাষ করেছিলাম তা আমাদের বাগানে যখন গোলাপ ফুলটা উঠেছিলো তখন আমাদের খুব সুন্দর লাগছিলো দেখতে এই জন্য আমার গোলাপ ফুল পছন্দ আমার গাছপালা কী করে লাগাবো আমি সর্বপ্রথম এখানে গাছপালা হিসাবে কেন ভাল গোলাপ ফুলকে আমরা প্রথম বার মাটি খুঁড়ে যখন গোলাপ ফুল আনলাম তখন আমরা দেখি গোলাপ পরের দিন রাতে বৃষ্টি হয়েছিলো যার ফলে আমাদের আরও সুবিধা হয় এবং আমরা তখণ গোলাপ ফুলের চারাটা দিয়েছিলাম তখন আমাদের সে সেদিনকে আমাদের খুব কষ্ট হয়েছিলো কারণ আমাদের নখের মধ্যে অনেক কিছু ঢুকে গেছিলো এবং নখ ফোক কেটে ফেটে গেছিলো এবং এবং আমরা অনেক কষ্ট করে সেটা পুঁতেও ছিলাম এবং এতে আমাদের কোন কিছু দ্বিধাবোধ হয় নি যখন আমরা গাছটাকে পুঁতলাম তখন যখন এক দু সপ্তাহ পর আমরা লক্ষ্য করি গোলাপ ফুলের চারাটা আস্তে আস্তে একটু একটু হয়ে উপরে উঠছে যাতে তার উপর অন্য একটি প্রাণের সৃষ্টি হচ্ছে এবং তা দেখে আমাদের খুব খুশি হল আমাদের কষ্ট আমরা ভুলে গেলাম এবং আমরা ভাবতে থাকলাম আমাদেরও বাগানটা গোলাপ ফুলে ভরে উঠবে এই হিসাবে আমরা অনেক পছন্দ আমার অনেক খুব আনন্দ হচ্ছিলো এবং কিছুদিন পর দেখলাম গোলাপ ফুল গোলাপ ফুলের গাছটা পুরো একবারে অনেক বড়ো হয়ে গেল এবং তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ফুল টুল ধরতে লাগলো এবং তা দেখে আমাদের খুব আনন্দিত হতে লাগলাম এবং সবারই গাছের মতো আমাদেরও গাছ গাছপালা এবং ফুল ফুল হতো এবার গোলাপ ফুল আমার কেন ভালো লাগে কারণ হচ্ছে গোলাপ ফুলের মধ্যে আমার গোলাপ ফুল এই জন্য ভালো লাগতো গোলাপ ফুল সবরকম জিনিসের মধ্যে দেওয়া যায় কোন বার্থ ডেতে কোন জিনিসে দেওয়ার কোনো কাউকে যদি কোন কিছু বলা হয় তা সেই হিসাবে আমরা গোলাপ ফুল দিয়ে থাকি এবং আমার দ্বিতীয় যে সব থেকে প্রিয় যে গাছটি হচ্ছে নারকেল গাছ কারণ নারকেল গাছের মধ্যে নারকেলও গাছ লম্বা নারকেল গাছে আমার চড়তেও খুব ভালো লাগে আমাদের এই বাগানে একটি নারকেল গাছ আছে যার মধ্যে আমি অনেক বার চড়েছিলাম সেই গাছটি অনেক আমার একটি ভয় লাগতো কারণ সেই গাছটি অনেক লম্বা ছিল যদি একবার সেখানে পড়তাম তা আমাদের একেবারে অবস্থা খারাপ হয়ে যেত এটা নিয়ে আমাদের খুব ভয় লাগতো বার বার এবং আমার নারকেল গাছ কেন ভালো লাগে কারণ নারকেল গাছের মধ্যে আমরা ফল পাই তার থেকে নারকেল গাছ আমাদের কোন রকমের কোন কিছু লাগাতে হয় না এক্সট্রা করে তাতে আমরা শুধু নারকেল গাছটার সাথে আমরা শুধু ফল পেয়ে যাই এতে আমাদের খুব ভালো লাগে